খেলাধুলা মানুষের চরিত্র গঠনে সাহায্য করে তো এই খেলাধুলার সাথে আচরণবিধি বা নিয়মশৃঙ্খলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ তো আমাদের এলাকাতে কেউ যদি বিভিন্ন ধরনের খেলা হয় ক্রিকেট ফুটবল এবং ভলি ইত্যাদি এতে কিছু নিয়মাবলি থাকে এবং এই নিয়মাবলি কেউ যদি লঙ্ঘন করে তার জন্য বিভিন্ন খেলাতে বিভিন্ন ধরণের আলাদা শাস্তির ব্যবস্থা রয়েছে প্রথমত সব খেলাতেই যেটা সাধারণ বিষয় তাকে আগে সাসপেন্ড করা হয় এবং কিছু কিছু ক্ষেত্রে তার জরিমানারও ব্যবস্থা থাকে বা তার খেলাধুলার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় ও কিছু কিছু ক্ষেত্রে তার জরিমানাও নেওয়া হয় এবং আরো বিভিন্ন বিধিনিষেধ তার ওপর চেপে যায়